নাচের মাধ্যমে অনেক মানুষ সুস্থ হয়ে ওঠে নাচের মধ্য দিয়ে অনেক মানুষের মধ্যে তাদের মানসিক বিকাশ ঘটে যে সমস্ত মানুষ শারীরিক এবং মানসিক দিক থেকে অসুস্থ তাদেরকে সাধারণত এই নাচের মাধ্যমে ঠিক করে তোলা হয় ডাক্তাররা অনেক সময় বলে এই নাচের থেরাপি নিতে যে সমস্ত ফিজিওথেরাপি হয় তাদের মধ্যে এক নম্বরে রয়েছে নাচ নাচের মাধ্যমেও কিছু মানুষ ফিজিওথেরাপি নেয় যাতে তাদের মানসিক বিকাশ ঘটে এবং তাদের মধ্যে বুদ্ধির সঞ্চালন হয় এবং তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে যে সমস্ত মানুষ কোমাতে চলে যায় বা চলাফেরা করতে পারে না এবং হাঁটাচলাও করতে পারেনা তাদের কেউ তাদের জন্যও এই নাচের থেরাপি দেয়া হয় নাচ সাধারণত মানুষের মনে আবেগ প্রবণ তৈরি করে তার মাধ্যমেই মানুষ ঠিক হয়ে ওঠে সাধারণত এই নাচের মাধ্যমে এ যে সমস্ত মানুষ এর মানসিক দিক থেকে অসুস্থ তাদেরকেই বেশিরভাগটা ট্রিটমেন্ট করা হয়ে ওঠে কিন্তু নাচ মানুষের মনে অনেক সাহায্য করে মানুষের মনে থাকা টেনশন সমস্ত কিছু দূর করে দেয় এই নাচ নাচ বিভিন্ন ধরনের হয়ে থাকে যেগুলো মানুষকে সুস্থ করতে সাহায্য করে অনেক ধরনের নামের নাচের নামও রয়েছে সে সমস্ত নাচগুলো মানুষকে সাহায্য করে তাদের জীবনে সুস্থ করে তোলার জন্য কিছু কিছু মানুষ মনেও করেন নাচ করার সময় একটা মানুষ অনেক বেশি খুশি হয়ে থাকে কারণ নাচ করার সময়ে মানুষের শরীরে যে ব্যক্তি নাচ করছে তার শরীরে রক্ত সঞ্চালন প্রবল পরিমাণে হয়ে থাকে এবং মাইন্ড একদম ফ্রেশ করে দেয় এই কারণেই নাচ করার সময় অনেক মানুষ খুশি হয়ে থাকে